বিভিন্ন উপায়ে পর্যটকরা পশ্চিমবঙ্গের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল কোনো বাচ্চা যখন প্রথম শ্রেণী থেকে আরম্ভ করে বিদ্যালয় ভর্তি হওয়া শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সে যখন পড়ে তার বইয়ের মধ্যে অর্থাৎ ইতিহাস ভূগোল বা বাংলা বইয়ের মধ্য দিয়ে অনেক তথ্য দেওয়া থাকে যেমন পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় কি রয়েছে অথবা অন্যান্য রাজ্যে কোন কোন জায়গায় কি রয়েছে সে সব তথ্য সব দেওয়া থাকে সেই তথ্য় থেকে তারা জানতে পারে অর্থাৎ পাঠ্য পুস্তকের দ্বারা তারা এই জ্ঞানকে লাভ করতে পারে অথবা কোনো বাচ্ছা যখন বিদ্যালয়ের অনেক বন্ধুদের মধ্যে সুসম্পর্ক জন্মায় তখন কোনো বন্ধু যদি কোনো জায়গায় ঘুরতে যায় বেড়াতে যায় বেড়াতে গিয়ে যদি বিদ্যালয় এসে যদি গল্প শোনায় আমি অমুক স্থান গেছিলাম তাহলেও সে স্থান সম্পর্কে মানুষ একটি সুস্পষ্ট ধারণাকে লাভ করতে পারে শুধুমাত্র তাই নয় মানুষ আজকে ইন্টারনেটের মাধ্যমে যদি কেউ সার্চ করে পশ্চিমবঙ্গের বিখ্যাত জায়গাগুলো কি কি একটি আঙ্গুলের ছোঁয়ায় সমস্ত প্রশ্নের উত্তর সে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে পেয়ে যাবে যেখান থেকে হোক তথ্য লাভ করা যেতে পারে এছাড়া আমাদের এখানে অনেক সামাজিক মাধ্যম যেমন ফেসবুকে এখন একটা পেশা বেরিয়েছে যেটাকে বলা হয় ব্লগার এই ব্লগারদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন জায়গা সম্বন্ধে ঘুরে ভিডিওর মাধ্যমে আমাদেরকে অবহিত করে এছাড়া কোনো বন্ধু বা আমাদের কর্মস্থলে আমার কর্মসঙ্গী

আমরা এখন নেট ব্যবস্থা সার্চের মাধ্যমেও জানতে পারি পশ্চিমবঙ্গের কোন জায়গায় কোন কোন রকমের সংস্কৃতি বিদ্যমান এছাড়াও বিভিন্ন পত্রিকা যেমন আনন্দবাজার পত্রিকার প্রত্যেক দিন অথবা রবিবারের দিনের বিশেষ করে একটি পত্রিকার শেষের দিকে পশ্চিমবঙ্গের ইতিহাস বা দর্শনীয় স্থান বা সংস্কৃতি সম্পর্কে তথ্য় দেয় যেগুলো দেখেও আমরা জানতে পারি অথবা পশ্চিমবঙ্গে করতে আমরা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে এক স্থান থেকে অপর স্থানে গেলে সঙ্গে সঙ্গে আমরা সেই জায়গাকার কোনো উৎসব কোনো অনুষ্ঠানকে দেখে আমরা সেই সংস্কৃতি সম্পর্কে তথ্য় লাভ করতে পারি এছাড়া অনেক সময় আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকার একটি পেশাল মানুষ থাকে তাদেরকে বলে গাইড সেই গাইডদের মাধ্যমেও আমরা সেই জেলার সেই ইতিহাস সেই সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি পরিশেষে বলা যায় যে মানুষের নিজের ইচ্ছা বা নিজের আগ্রহ থাকলে সে ইচ্ছা বা আগ্রহের দ্বারা সে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে সে সর্বদাই জ্ঞান লাভ করবে এছাড়া আধুনিক উন্নত বিজ্ঞান ব্যবস্থার মাধ্যমে এই বিজ্ঞানের যুগে তার জ্ঞান লাভ করার কোনো জ্ঞানহীনতার কোনো অপশানই নাই কারণ হাতের কাছে রয়েছে একটি অ্যান্ড্রয়েড ফোন যার মাধ্যমে সে সচরাচর সর্বদা নিজেরা জ্ঞান লাভ করতে পারবে